হুম কে হ্যাঁ বলছি বলুন

আচ্ছা হ্যাঁ আমি একটু এই কদিন যাবৎ বাইরে আছি বলুন আপনার কী সমস্যা

আচ্ছা তো আপনি যে এই কদিনের মধ্যে কোথাও বাইরে গিয়েছিলেন কি না পুরুলিয়াতেই আছেন তো আমি তো এখন বাইরে আছি আপনি ফোনেই আপনাকে এখন যতটা পারছি আমি সাহায্য করছি আর তারপর কিছু শুনে নিয়ে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে কিছু মেডিসিন লিখে দিয়ে দেবো আমি তো যাচ্ছি না পুরুলিয়া আপনি ফোনেই আপনি বলুন আপনি কিছুদিনের মধ্যে বাইরে যাননি আপনি আপনার খাওয়া দাওয়ার কিছু চেঞ্জ হয়েছে সকাল সকালে উঠে আপনি আচ্ছা সকালে উঠে আপনি কী খান আচ্ছা তারপর আচ্ছা আচ্ছা শুধু শুধু আপনার বমি বমি লাগে না তার সাথে আপনার বমি হয়ও দুটো আলাদা জিনিস যেমন নশিয়া হচ্ছে আপনার বমি বমি লাগবে কিন্তু হবে না আর একটা ভমিটিং মানে হচ্ছে আপনার বমি হবে আপনার কোনটা হয় আচ্ছা তো গা গুলাটা আপনার কখন বেশি ভাত খাওয়ার আগে না ভাত খাওয়ার পরে মানে খাবার খাওয়ার আগে না খাবার খাওয়ার খালি পেটে বেশি বেশি হয় খালি পেটে মানে খাবার খেলে আপনার বেশি হচ্ছে তো আচ্ছা আর তার সাথে তার সাথে আপনার অন্য কোনো প্রবলেম যেমন ধরুন জ্বর বা পেটে ব্যথা পেটের কোথায় ব্যথা পেটে ব্যথা আছে আপনার পেটে কোথায় ব্যথা আছে বলুন

পেটে কোথায় ব্যথা করে পেটে উপরদিকে নিচে সাইডে মাঝে তলপেটে ব্যথা করে তো ব্যথাটা কি এদিক ওদিক হয় মানে এক জায়গায় ব্যথা করছে না সাইডে সাইডে হয় বা এক জায়গায় স্থির আছে ও ব্যথাটা তাহলে এদিক ওদিক হয় তার মানে আপনার পেটে গ্যাস গ্যাসের সমস্যা রয়েছে আচ্ছা আর কিছু জ্বর জ্বর হাত পা ব্যথা কিছু মাথা ব্যথা করে আর রাতের দিকে হালকা হালকা গা গরম বা ঘুমোতে অসুবিধা কিছু ঘুমোতে অসুবিধা হয় রাতে ঘুম হয় না আচ্ছা আপনি আপনি কি লক্ষ্য করেছেন আপনার চোখ কিছু হলুদ টাইপের বা এরকম গা কিছু হলুদ হয়ে গেছে এরকম টাইপের হালকা হালকা আচ্ছা ওইটা না ঘুমোনোর জন্যে তো ঠিক আছে আমি কিছু আপনাকে টেস্ট লিখে দিচ্ছি আর তার সঙ্গে কিছু মেডিসিন লিখে দিচ্ছি সেগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি আপাতত এটা কিছুদিন কন্টিনিউ করুন তারপর আমি গেলে আমার সঙ্গে আপনি চেম্বারে এসে কনসাল্ট করবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ